আমার কাছে একটি মোবাইলের হেড ফোন রয়েছে আমি এই দিন দশেক হবে হেড ফোনটি ব্যবহার করছি দেখছি ভালোই সুবিধা আছে কেন ফোনটি সবসময় হাতে করে নিয়ে যেতে হতো সাইকেল চালানোর সময় কিন্তু এখন কেউ ফোন করলে ফোনটা ব্যাগে থাকলেও ফোনটা ধরে আমি হেড ফোনে ব্লুটুথ কানেকশান করে অনেক দূর অনেকক্ষণ কথা বলে যেতে পারছি